আমার মতে খোলা জলে সাঁতার কাটার সময় নিরাপদ থাকার উপায়গুলি হল আপনার সাঁতারে দক্ষতা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ জলে সাঁতার কাটতে হবে প্রতিকূল আবহাওয়া বা জোয়ারের সময় সাঁতার কাটা এড়িয়ে চলতে হবে এছাড়া লাইফ জ্যাকেট বায়ু বা ওয়াটারপ্রুফ হুইসল ব্যবহার করা আপনার নিরাপত্তা বৃদ্ধি করতে পারে এবং আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে একজন সঙ্গীর সাথে সাঁতার কাটুন একা খোলা জলে সাঁতার কাটা থেকে এড়িয়ে থাকুন সাঁতার কাটাতে কাটতে যাওয়ার আগে আপনার পরিকল্পিত রুট এবং আনুমানিক প্রত্যাবর্তনের সম্পর্কে সময় সম্পর্কে একজনকে জানান আতঙ্কিত হওয়া আপনার শারীরিক শক্তিতে দ্রুত হ্রাস হতে পারে এর জন্য শান্ত থাকুন এবং দ্রুত শ্বাস নিন জোয়ারের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করুন এবং ঠান্ডা জলে দীর্ঘক্ষণ সাঁতার কাটা হাইপোথারমিয়ার কারণ হতে পারে এবং এছাড়া বড় জলাশয়ে সাঁতারের সময় কি বাধা আসতে পারে যেমন পিচ্ছিল শিলা অবশ্যই বড় জলাশয়ে সাঁতার কাটতে গেলে যেহেতু জলাশয়গুলি অনেক গভীর হয় তাই অনেক সময় ঠিকঠাকভাবে সাঁতার না কাটলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বড় জলাশয়ে ভালোভাবে সাঁতার কাটতে হবে এবং সাথে অবশ্যই একজন কিংবা দুজন ভালো সাঁতার জানা লোককে রাখতে হবে যদি সাঁতার কাটতে কাটতে কোনো রকম কোনো অসুবিধা হয় হাত নাড়িয়ে বা চিৎকার করে হুইসেল ব্যবহার করে সাহায্যের জন্য জানাতে হবে এবং প্যাকেনি আপনার পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে প্যানিকি এবং বড় জলাশয়ে যখন সাঁতার কাটবেন অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে